খরা অর্থাৎ যে বছর স্বাভাবিকের বৃষ্টির তুলনায় বৃষ্টি কম হয় সেই বছরটাকে বছরটিকে সাধারণত খরা হিসাবে ঘোষণা করা হয় খরা হিসাবে ঘোষণা করলে অনেক সময় ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যায় এবং সেক্ষেত্রে প্রাণী তথা উদ্ভিদ সকলেরই জলের ঘাটতি বোঝা যায় আমরা মানুষ সুতরাং আমরা কোনো না কোনো ভাবে সেই জলের চাহিদা পূরণ করার চেষ্টা করি কিন্তু যদি মাটির নীচের জল কমে যায় সেক্ষেত্রে উদ্ভিদ প্রয়োজনীয় জলটুকু পায় না তাই তাদেরকে আমরা নিজেদের মতো করে অন্য রকমভাবে জল প্রয়োগ করে সেই উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে হয় তাই আমি বলবো যে যদি যে যে যেটুকু জল অপ্রয়োজনীয় জল বা স্নানের স্নানের সময় যে জল প্রয়োজন হয় বা সবজি ধোয়ার জন্য বা যে সমস্ত জলটুকু দরকার হয় সেটুকু উদ্ভিদের গোড়ায় দিলে সেটা উদ্ভিদের কাজে লাগে এবং সেটি মারা যায় না বা আবার বিভিন্ন রকম ভাবে সেটি সাহায্য পেয়ে থাকে কারণ উদ্ভিদ ধোয়া জলের মধ্যে অনেক রকমের কিছু ভিটামিন বা কিছু আবার অন্যান্য রাসায়নিক জিনিস থাকে যার ফলে উদ্ভিদের গোড়ায় দিলে সেটা উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় এবং নানা রকমভাবে উদ্ভিদ সেটা সেখান থেকে সাহায্য পেয়ে থাকে